আমার জীবিকা হলো মিস্ত্রী আমার জীবিকার মধ্যে পরে যে কোনো গাড়িকে আমরা খারাপ থেকে ভালো রূপ দিতে পারি যেমন আমি এই জীবিকার মধ্যে ভাবলাম কারণ আমার বাবা অনেক দিন থেকেই এই কাজে নিয়জিত আছেন তার কারণ আমি ছোটো বেলা থেকে এই কাজ দেখে দেখে বা নির্ধারণ করে শিখেছি যেই কারণে আমার এই কাজকেও অনেকটাই পছন্দ বা এই কাজটা আমি করতে ভালোবাসি এই কাজের ফলে আমি অন্য অন্য জায়গায় বা অন্যান্য বাড়িতে বা অন্যান্য জায়গাতে গিয়ে সেখানে আমি এই কাজটি নির্ধারণ করি বা করতে পারি এর ফলে আমরা অন্য জায়গায় বা অন্যান্য জায়গাগুলো ঘুরতে বা নানারকম জায়গাতে কাজ করতে গিয়ে অনেকটাই ভালো লাগে বা সেখানে আমি ঘুরতে অনেকটাই ভালোবাসি বা সেখানে গিয়ে এই কাজটি করতে আমাদের যেহেতু সময় লাগে দুই থেকে তিন ঘন্টা বা তারও বেশি এই জন্য আমাদের অনেকটাই সময় লাগে বা এই দু এই কাজটি আমরা অনেকদিন ধরেই করে আসছি